আমাদের এলাকায় প্রতিবন্ধী খেলোয়াড়দের সহায়তার জন্য বিশেষভাবে নজর দেওয়া হয়েছে তারা যেন প্রশিক্ষিত পেশাদার পায় এবং তারা সমাজের মূল স্রোতে যেন মিশতে পারে কোনো না কোনোভাবে তাদের যেন নিজেদের আলাদা না মনে হয় তার জন্য মনোবিদ রাখা হয়েছে যা তাদের সময়ে অসময়ে সাহায্য করে